কতো করে দিদি আমাকে এক কেজি দিন বলছি কি যে আপনার ভয় করে না এই ট্রেন দুর্ঘটনা হচ্ছে ও তা আপনার বাড়িতে কজন আছে ও বাড়ির সবাই ভালো আছেন হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে আপনার ও ছেলে ছেলে মেয়ে কী করেন ও ও আপনারা কি সারা বছর এই করেন ও আপনার স্বামী কাজ করেন না ও ও জ্বর জারি হচ্ছে সাবধানে থাকবেন ডেঙ্গু আচ্ছা ঠিক আছে আমার স্টেশান এসে গেছে নামছি